আমার সম্প্রদায়ে নেতা হলেন রামকৃষ্ণ দেব মা সারদামণি বিবেকানন্দ এ এ এই এরা আমাদের জীবনে আমাদের এবং আমাদের পরিবারকে বিভিন্ন রকম তার পরামর্শ আমরা পেয়েছি এবং বিভিন্নভাবে আমাদের পরিবারকে প্রভাবিত করেছেন বিশেষ করে রামকৃষ্ণ দেব রামকৃষ্ণ দেবের বাণী এবং এখন আমাদের মনে হয় তার তিনি পৃথিবীর বুকে রেখে গিয়েছিলেন তার আদর্শ দিয়ে গিয়েছিলেন সংসারের থেকেও ঈশ্বর সাধনার শিক্ষা শিখিয়েছিলেন মানুষকে ভালোবেসে কীভাবে ভগ ভগবানকে পাওয়া যায় তার আদর্শকে সামনে রেখে আজও সেই কাজই করে চলেছে রামকৃষ্ণ মঠ ও মিশন তার তার জীবনের কিছু বাণী যেটা আমরা আজও মেনে চলি তুমি জীবনে এক নম্বর হচ্ছে তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে দু নম্বর হচ্ছে তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছেই তিন অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে তোমার পরীক্ষা নেয় এবং পরে তার পাঠ দেয় চার নম্বর লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন সে তো ফিরে নর্দমাতেই যাবে পাঁচ নম্বর যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না ছ নম্বর হচ্ছে যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষনই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ